আমি পুরুলিয়ার চকবাজার থেকে একটি পাঞ্জাবি কিনি পাঞ্জাবিটি কেনার পর জলে কাচতেই দেখি তার রঙ উঠে যায় সুতোগুলো কেমন উসকোখুসকো হয়ে যায় পুরো জিনিসটাই আমি ঠকে গেছি